আমি ক্ষীরপাই বাসস্ট্যান্ড থেকে মেদিনীপুর বাসস্ট্যান্ড গেছিলাম একটি ক্যাবে করে এবং তিন ড্রাইভার বলেছিল আমার ভাড়া দুশো টাকা এবং আমি তাকে একটি যথাযথ একটি পাঁচশো টাকার নোট বাইর বের করে দিই তখন ড্রাইভারটি বলল তার কাছে খুচরো নেই এবং আমি বললাম আমার কাছে তো পাঁচশো টাকার নোট ছাড়া আর এর থেকে কম তো আর নেই হাজার টাকার নোট আছে তাহলে কি ব্যবস্থা হবে তখন ড্রাইভারটি বললো আপনার কাছে কি অনলাইন ট্রানজাকশন আছ ব্যবস্থা আছে আমার কাছে আছে তখন আমি বললাম হ্যাঁ আমার কাছে অনলাইন ব্যবস্থা আছে তখন ড্রাইভারটি বললো ঠিক আছে আপনি আমাকে অনলাইনে পেমেন্টটি করে দিন আমি বললাম ঠিক আছে আপনি তাহলে অনলাইনে আপনাকে দুশো টাকা পেইড করে দিচ্ছি এই বলে আমরা আমি আমার বে বেতনটি ড্রাইভারকে দিই